শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে এবং সাহিত্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য সেটি গর্ব করার মতো তার কারণ আর কোনো সাহিত্য বা আর কোনো শিল্প সংস্কৃতির ক্ষেত্র এতটা সমৃদ্ধ এমন আমাদের জানা নেই আমাদের সঙ্গীতের কথা যদি ধরি আমাদের বাংলা গান সেখানে যেমন প্রেমের আত্মনিবেদন উচ্চারিত হয়েছে তেমনি শ্রমিকদের প্রতিবাদ উচ্চারিত হয়েছে তেমনি ভক্ত তার ভগবানের প্রতি আকুল প্রার্থনা জানিয়েছে ঠিক সেভাবেই আমাদের যে শিল্পকলা শিল্পকলার ক্ষেত্রেও আমাদের যে বিভিন্ন জেলায় যে শিল্পকর্মগুলি ছড়িয়ে রয়েছে বিষ্ণুপুর তার একটি অন্যতম উল্লেখযোগ্য উদাহরণ টেরাকোটার কাজ সেখানে সারা পৃথিবীর কাছে একটি বিস্ময় সারা পৃথিবী থেকে মানুষজন আসেন সেগুলি দেখার জন্য এবং সেগুলিকে সংগ্রহ করার জন্য এছাড়া সাহিত্য বিশাল এক ভাণ্ডার সেটি সম্পর্কে অতিসংক্ষিপ্তভাবে কিছু বলা অসম্ভব এবং বাতুলতা মাত্র আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের শিল্প সাহিত্য সংস্কৃতির এই যে সমৃদ্ধি এই সমৃদ্ধির জন্য আমরা মাথা উঁচু করে বলতে পারি যে আমরা বাংলায় বস বাস করি এবং আমরা বাঙালি